বর্তমানে বাঙালি মানে ভ্রমণ ও খাওয়া দাওয়া প্রিয় সেজন্য বাঙালিরা আর পিছিয়ে নেই কোনো কিছুতে সেটা যদি হয় ভালো বিশুদ্ধ খাবার তার জন্য আমি গাড়িতে দু লিটার তেল পুড়িও যেতে রাজি আছি এবার বলি আমার বাড়ি থেকে অনেকটা দূরে একটা মিষ্টির দোকান আছে সেখানে বিখ্যাত দই পাওয়া যায় এমন দই যে এই এলাকাতে মেলা ভাড় যার জন্য অনেক দূর থেকে মানুষ আসে এই দই এর জন্য তাহলে আমরা বাকি থাকবো কেন আমিও যাই দু লিটার তেল পুড়িয়ে ওই দইয়ের স্বাদ নিতে এবার বলি আমার বাড়ি থেকে পেরয় কুড়ি মাইল দূরে আছে বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানির দোকান সেখানে বিক্রি অসাধারণ এক ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়ে তারপর পাওয়া যায় বিরিয়ানি এই বিরিয়ানি পেতে গেলে এত সময় লাগে যে তারপরও ভিড়ের সময়েই বাড়িতে একবার ছোটো অনুষ্ঠান ছিলো যে জন্য বিরিয়ানির দরকার ছিলো প্রেরায় একশো প্যাকেট পাঁচ দিন আগে থেকে অর্ডার দেওয়া ছিলো কিন্তু যেদিন অনুষ্ঠান সেদিন সকালে বলে এসেছিলাম কিন্তু এত পরিমাণ ভিড় হয় যে আমার একশো প্যাকেট বিরিয়ানি দিতে হিমসিম খেলো এই চেষ্টাটি আমার চিরস্মরণীয় থাকবে আমি একবার কলকাতায় ও শান্তিনিকেতন এ গিয়ে রাতের খাবারের জন্য ভীষণ সমস্যায় পড়ে পড়েছিলাম সঙ্গে ফ্যামিলি ছিলো অনেক কষ্টে হোটেল খুঁজে তারপর হোটেলে রাতের খাওয়ার পেয়েছিলাম